আমার রাজ্যের শিক্ষাব্যবস্থায় বাংলার ভূমিকা অনেকখানি কারণ বাংলাকে আমরা সেইভাবেই দেখি যেইভাবে বাংলা আমাদের চোখে দাঁড়ায় তো আমাদের রাজ্যে বাংলাই হচ্ছে আমাদের প্রধান ভাষা বাংলাকে কেন্দ্র করেই আমরা এগিয়ে যাচ্ছি বাংলা ভাষা যদি আমরা বলতে না পারতাম তো আমরা বাঙালি হতাম না তো আমরা যেহেতু বাঙালি সেহেতু আমাদের বাংলা ভাষাটা আমাদের প্রধান ভাষা বাংলা ভাষা বলেই আমরা একে অপরের সাথে সংস্পর্শ তৈরি করি আমাদের এখানে কোনো ব্যক্তির সাথে কথা বলতে গেলে আমরা বাংলা ভাষাটাই প্রথমে বলি তো বাংলা ভাষাটা বলেই আমরা তাদের সাথে কথা বা আলাপচারিতা করে থাকি তো এটাই হচ্ছে বাংলা ভাষা আমাদের প্রধান ভূমিকা পালন করে থাকে এছাড়াও আমাদের রাজ্য ছাড়াও যদি বাইরে কোথাও যাই তো বাংলা ভাষা সেরকমভাবে সাহায্য আমাদের করে না তেমনই বাংলা ভাষা ছাড়া তখন আমাদেরকে অন্য ভাষা বেছে নিতে হয় কিন্তু বাংলা ভাষা এমন একটি ভাষা যেটিকে আমাদের এখানে পশ্চিমবঙ্গের অনেক জায়গায় খুব সুন্দরভাবে গঠন করা হয়েছে বাংলা যে আমাদের বাংলা দিবস একটি আছে মাতৃভাষা হিসেবে সেটিকে খুব ভালোভাবে পালন করা হয় তো এইভাবেই হচ্ছে বাংলা আমাদেরকে এগিয়ে নিয়ে যাচ্ছে